আমরা বিভিন্ন ধরনের পশুপালন করি যেমন গরু ভেড়া ছাগল মুরগি ইত্যাদি শুধুমাত্র আমরা পশুপালন করি যেমন মুরগি মুরগি পালন করি মুরগি ছোটবেলা থেকে পালন করে করে খেতে দিয়ে বড় করে তার পরে পশুকে মানে মুরগিটাকে ভালোই বড় হয়ে গেল বড় হয়ে গেলে এ বার আমরা কী করি বাজারে বিক্রি করে দিই বিক্রি করে দিলে তাকে কেটেকুটে তারপরে ওটাকে বেচলে আমাদের একটা আয় হয় যেমন গরু গরু আমরা ছোটবেলা থেকেই মানুষ করি মানুষ করে করে মানুষ করে করে একটা থেকে দুটো দুটো থেকে চারটে চারটে থেকে ছটা এ রকম করে করে অনেকটা হয়ে গেলে আমরা কী করি না বিক্রি করে দিই বিক্রি করে দেওয়ার ফলে আমরা যেটা করি যে মানে ধর একটার পরে একটা হচ্ছে একটা বিক্রি করে দিলাম তারা কী করে তাদেরকে কেটে পরিষ্কার করে কেটে তাদেরকে বিক্রি করে দেয় বিক্রি করলে তার ফলে কী হয় মানুষ এগুলোকে নিয়ে যায় সেগুলো হচ্ছে যতই হোক পালন করা নিয়ে কথা পালন করতে খুবই মানে পশুপালন খুবই ভালো তা আয়ের আয়ের দিক থেকে ধরতে গেলে আয়ের উৎস পশুপালন মানে আয়ের উৎস হিসেবে কাজ করে আমাদের এই ভাবে খুব ভালো ভাবেই আয় হয়ে যায় আয়ের কাজটাও হয়ে যায় আমরা মনে করি এ রকম সবাই করবে পশুপালন করবে গরু ছাগল ভেড়া সব রকমই পশুপালন করা যায় একবার এক রাখাল অনেকগুলো গরু চড়াচ্ছিল সেও বলেছিল যে একটা গরু থেকে গরুর বাচ্চা হতে হতে বাছুর মানে মানে গরুর বাছুর হতে হতে এতটা হয়েছে তারপরে বিক্রি করে দিল বিক্রি করলে সেগুলোকে অনেকে কেটে ফেলে অনেকে পোষে অনেকে রেখে দেয় বাড়িতে এইগুলোই